পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্তায় একাধিক বৈষম্য লক্ষ্য করতে পারা যায় এবং এই লিঙ্গভেদে বৈষম্যেরও একাধিক তারতম্য অবশ্যই লক্ষ্য করতে পারা যায় পশ্চিমবঙ্গে বিভিন্ন কাস্ট অনুযায়ী জেনারেল এসসি এসটি ওবিসি বিভিন্ন রকম বৈষম্য তো সব সময় লক্ষ্য করতে পারাই যায় সাধারণনত দেখা যায় যে এসসি এসটি বা ওবিসি বাড়ির ছেলেরা বা মেয়েরা শিক্ষার্থীরা একাধিক সুযোগ সুবিধা গ্রহণ করতে পারেন এবং তারা বিভিন্ন রকমের চাকরির পরীক্ষার প্রস্তুতির জন্য বিভিন্ন রকম পরীক্ষার পস পরীক্ষায় তাদের ফিস থাকে না বললেই চলে বা থাকলেও কিঞ্চিৎ সামান্য কিন্তু অপরদিকে জেনারেল কাস্টের যে সমস্ত ছেলেরা রয়েছে তাদের জন্য একাধিক প্রচুর পরিমাণ অত্থ প্রদান করতে হয় এবং তাদেরকে সমস্যার সম্মুখীন হতে হয় এবং সাফল্য পাওয়ার জন্যও খুব কম পরিমাণ নাম্বার পেয়ে যেখানে এসসি এসটি ওবিসি বাড়ির শিক্ষার্থীরা সাফল্য পেয়ে থাকেন সেখানে জেনারেলদের ক্ষেত্রে এমনটা হয় না তাদেরকে অনেকটাই বেশি এস নম্বর অবশ্যই তুলতে হয় এবং পশ্চিমবঙ্গে লিঙ্গভেদে একাধিক বৈষম্য লক্ষ্য করতে পারা যায় নারী পুরুষ বাস ছাত্র ছাত্রীদের মধ্যেও বেশিরভাগ শিক্ষা ব্যবস্থায় দেখা যায় নারীদের জন্য বিশেষ সুযোগ সুবিধার অবশ্যই লক্ষ্য করতে পারা যায় সাধারণত স্কুলের যে সমস্ত সরঞ্জাম স্কুলের পোশাক দেওয়া থেকে শুরু করে অর্থ প্রদান থেকে শুরু করে সমস্ত সুযোগ সুবিদার বেশিরভাগ সিংহভাগটাই ছাত্রীরা বা মেয়েরা গ্রহণ করে থাকেন অপর দিকে ছেলেদের সেই তুলনায় অনেকটা সুযোগ সুবিধা কম বর্তমানে সরকারের আমলে যদিও এই বৈষম্য অনেকটাই দূর হয়েছে কিন্তু ও ও পূর্বে যে বাম সরকারের আমলে বেশিরভাগ সুযোগ সুবিধা মেয়েরাই পেতো বর্তমানে এটা অনেকটাই দূর করেছে সরকার তো সরকারের অবশ্যই উচিত ছাত্র ছাত্রী এবং জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে জেনারেল এসসি এসটি সমস্ত নির্বিশেষে অবশ্যই নীতি বা উদ্যোগ গ্রহণ করা উচিত যাতে ছাত্র ছাত্রীরা বা বিভিন্ন কাস্টের ছাত্র ছাত্রীদের মধ্যে কোনো বৈষম্য না হয় সকলে যেমন সমান সুযোগ পায় এবং তাদের নাম্বারের বিভাজন যেন না হয় এবং সঠিকে যেমন সাফল্যের মাপকাঠি যেন সমানভাবে ধরা হয় এটাত অবশ্যই সরকারের এই সমস্ত উদ্যোগ অবশ্যই নিতে হবে কেননা এতে একাধিক বৈষম্য অবশ্যই সর্বত্র লক্ষ্য করতে পারা যায়